আমাদের পারিবারিক উৎসবে আমাদের পারিবারিক যে সব উৎসব অনুষ্ঠান হয় বা টুকিটাকি মেহমান আসে সেগুলোতে আমি মাটন চিকেন পোলাও বিরিয়ানি চাটনি পাঁপড় সবজি সব কিছুই রান্না করতে পারি